আমি বাইক নিয়ে বহু জায়গায় ঘুরেছি দূর দূর ঘুরেছি আমি বাইক নিয়ে গিয়েছি পুরী গিয়েছি দার্জিলিং গিয়েছি গঙ্গাসাগর গিয়েছি ধর্মতলা কোলাঘাট গিয়েছি বহু দূর দূর গিয়েছি আমার গাড়ি স লাইসেন্স ওকে কাগজপত্র ওকে মাথার হেলমেট থাকে আমার পায়ে বুট সব কিছুই ওকে একদম আমি নিজের সেফটি নিয়ে বাইক নিয়ে বহু দূর দূর বহু জায়গায় গিয়েছি

লা এখন আমার যাওয়ার ইচ্ছা লাদাখ অনেক দূর গিয়েছি তো এখন লাদাখ যাওয়ার ইচ্ছা আমার লাদাখ একবার ঘুরে আসব বাইক নিয়ে এর পরে ভালো জায়গা বললে পুরীর মতন জায়গা বললে সমুদ্র আর ঠান্ডার দেশ বললে দার্জিলিং ওই দুটো জায়গা খুব ভালো লেগেছে আর ঝরনা বললে দশম ফলস এই তিনটে জায়গায় আমি গিয়েছি আমি মানুষজনদের বন্ধুবান্ধবকে বলেছি যাওয়ার জন্যে এগুলো গেলে ভালোও লাগবে খুব আনন্দও হবে